হ্যাঁ হ্যালো ম্যাডাম বলছি এই নম্বরটা আমি পেলাম প্রচার হচ্ছে ওখান থেকে আমি পেলাম এই দোকানটা কোথায় একটু প্লিজ জানতে পারি আচ্ছা আচ্ছা কি এখন কোনো নতুন কোনো ভ্যারাইটিজ কোনো মানে মাল নতুন নামিয়েছেন কি হ্যাঁ ম্যাম আমি নিতে চাই পুজো উপলক্ষে আমি নিতে চাই আমি কিছু সেট নিতে চাই তা প্লিজ একটু অ্যাড্রেসটা একটু সঠিকভাবে যদি বলুন মানে বলেন আমি কীভাবে যাবো দোকানটা তো ক বুঝতে পারছি না এটা একটু প্লিজ অ্যাড্রেসটা বলুন হুম আচ্ছা দে দেবী স্টোরস মোড়টা আমি কীভাবে যাবো আচ্ছা দেবী স্টোর মোড়ে মানে টোটোতে ধরে একদম ডিরেক্টলি দেবী স্টোরস মোড়ে নামতে হবে না পরেরদিকে নামবো হ্যাঁ ওখান থেকে কি টোটো থেকে নেমে কি হাঁটা রাস্তা না আবার আচ্ছা আচ্ছা আচ্ছা তা ম্যাডাম আপনি একটু বলুন এখন কি কোনো অফার চলছে কারণ আমি কিছু জিনিস নিতে চাই তো একটু যদি আপনারা অফার করেন তাহলে আমি কয়েকটা জিনিস নিতে চাই বেশি করেই নেবো হ্যাঁ একটু লেস করবেন তাহলে আমি কয়েকটা জিনিস আমি নিয়ে নেবো আচ্ছা ম্যাম আমি তাহলে যাচ্ছি একটু দামটা ঠিকঠাকভাবে নেবেন ঠিক আছে আচ্ছা ম্যাম থ্যাংক ইউ ওকে ধন্যবাদ